আমার এলাকায় বা আশেপাশের কোনও প্রতিস্থানে বা বিশ্ববিদ্যালয়গুলি এস টি ই এম এর ক্ষেত্রে শিক্ষা বা গবেষণা প্রদান করে নাকি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আমাদের এলাকায় বা আশেপাশের কোনও প্রতিষ্ঠানে সায়েন্স এবং অংক ম্যাথ এবং টেকনোলজি পড়ানো হয় কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে পড়ানো হয় না সেক্ষেত্রে বাইরে পড়তে হয় এবং সেই সম্বন্ধে বিস্তারিত আমি বলছি কিন্তু এখন আমি বলছি যে সায়েন্স এবং সায়েন্স আর্টস টেকনোলজি এবং অংক আমাদের বিশ্ব আমাদের বিদ্যালয়ে পড়ানো হয় যেইখান থেকে আমি পাস করেছি সেটি হলো পলাশছাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয় সেখানে আমাদের খুবই যত্ন সহকারে সায়েন্স এবং আর্টস বা আর্টসের সাবজেক্ট পড়ানো হয় এবং তার পাশা সায়েন্সে তো ম্যাথ এবং ম্যাথ এবং সায়েন্স তো আছেই এবং আর্টসের ক্ষেত্রে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি ইত্যাদি পড়ানো হয় এবং সেক্ষেত্রে টেকনোলজি আমাদের সেটি অল্টারনেটিভ সাবজেক্ট হিসাবে টেকনোলজি ছিলো সেখানে অটোমোবাইল বা সিকিউরিটি ছিলো আমাদের অপশন বা অটোমোবাইলে যেমন টেকনোলজি শেখানো বা কীভাবে নতুন প্রযুক্তির গাড়ি তৈরি করা হচ্ছে বা কীভাবে নতুন প্রযুক্তির মাধ্যমে ওই গাড়িতে নতুন পাওয়ার স্টিয়ারিং ইত্যাদি সব আসছে সেক্ষেত্রে আমাদের টেকনোলজি শেখানো হতো আমাদের বিদ্যালয়ে টুয়েলভ অটোমোবাইল সাবজেক্টে এবং এছাড়াও ম্যাথ পড়ানো হয় আমাদের খুব যত্ন সহকারে মাননীয় শ্রী বিবেকানন্দ ঘোষ মহাশয় আমাদেরকে অঙ্ক পড়ান তো সেক্ষেত্রে আমাদের সুবিধা যে তিনি এমনভাবে অঙ্ক পড়ান যেন গল্পের ছলে অঙ্ক পড়ান এবং ছাত্রছাত্রীদের সুবিধা হয় বুঝতে সেভাবে আমাদের অঙ্ক পড়ান সেটা আমাদের ক্ষেত্রে খুব বুঝতে খুবই সুবিধা হয় এবং এছাড়াও আমাদের এখানে সায়েন্স পড়ানো হয় খুব যত্ন সহকারে সেক্ষেত্রে আমাদের সায়েন্সের যেসব টিচারগুলি মানে শিক্ষকগুলি ছিলেন তারা আমাদেরকে খুবই সাহায্য করতো এবং সেক্ষেত্রে আমাদের পড়তে সুবিধা হতো এবং এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ছাত্রছাত্রীদের টুয়েলভের পর বাইরে যেতে হয় যেখানে পি সি ভি মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ পি সি এম হ্যাঁ ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ অত্যন্ত জরুরি সাবজেক্ট যেমন সেগুলি নিয়ে যারা পাস করে উচ্চমাধ্যমিক তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ হয় যেমন বি টেক বা এম টেক বি টেক করার পর এম টেক করতে হয় তো সেক্ষেত্রে বাইরে যেতে হয় যেমন কলকাতা ইত্যাদি নি জায়গায় গিয়ে পড়তে হয় সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এখানে আমাদের এখানে হয় না সেগুলো কোনো প্রাই প্রাইভেট সেক্টরের কোনো বিশ্ববিদ্যালয় এবং বা সরকারি বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে সেই সেগুলি আমাদের এখানে হয় না আমাদের এখানে যেগুলো হয় সায়েন্স আর্টস কমার্স এবং অঙ্ক আর টেকনোলজি ইত্যাদি পড়ানো হয় ন্যূনতম টেকনোলজি পড়ানো হয় এবং খুবই অ্যাডভান্স টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয় সেক্ষেত্রে তাদেরকে জেইই ডাব্লিউ বি জে ই ই র একটি পরীক্ষা দিতে হয় সেই সেই হিসাবে তারা সরকারিতেও চান্স পেতে পারে বা র্যাঙ্ক অনুযায়ী প্রাইভেট কলেজেও চান্স পেতে পারে প্রাইভেট কলেজে পড়তে গেলে তাদেরকে পয়সা দিয়ে পড়তে হবে এবং সরকারি কলেজে পুরোটাই সরকারের ফিস তো সেক্ষেত্রে আমাদের এখানে এভাবেই শিক্ষা প্রদান করা হয়